এক লক্ষ বত্রিশ হাজার পাঁচশো চুয়ান্ন তিন লক্ষ ছত্রিশ হাজার চারশো আটচল্লিশ ছলক্ষ সাঁইত্রিশ হাজার পাঁচশো বাহাত্তর সাত লক্ষ তিপান্ন হাজার চারশো আটান্ন আট লক্ষ ছত্রিশ হাজার চারশো বাহাত্তর